আমার প্রিয় রেসিপি হলো কষা মাংস এবং রুটি এটা এটা আমার স্বামী বা আমার ছেলেমেয়েরা শীতকালে খুব খেতে পছন্দ করে তাই আমি প্রায় সময়েই ওই রাত্রে বেলায় কষা মাংস আর রুটি বানিয়ে থাকি তো রুটিটা আমি নরম করার জন্য গরম জলে খুব ফুটন্ত গরম জলে মাখি আটাটা বেশ নরম থাকে আর খেতেও ভালো লাগে এটা হলো রুটি তারপর রুটিটা বানিয়ে নিয়ে আমি মাংসটা করি মাংসটা প্রথমে ধুয়ে ধুয়ে টুয়ে রাখি তার পরে মশলা পত্র সমস্ত কিছু রেডি করে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিয়ে তার পরে প্রথমে কড়াইতে তেল দিই তার পরে পিঁয়াজ টিয়াজ কুচিয়ে মাংসতে নুন হলুদ যে সমস্ত মাখিয়ে রাখি সেটাকে ঢেকে রাখি তার পরে সেটাকে তেল তেলের উপরে পিঁয়াজ তুলে দেওয়ার পরে কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিই দিয়ে মাংসটাকে বেশ কষে কষে করি যাতে রিচ খুব না হয় খুব রিচ হলে হয়তো বাচ্চারা খাবে তাতে পেটের সমস্যা হতে পারে সেই জন্যে আমি অল্প রিচের মধ্যে মাংসটাকে কষিয়ে কষিয়ে করি এতে মাংসটা যখন খাওয়ার সময় গরম গরম সার্ভ করি তখন খুব ভালো লাগে এবং খেয়ে সবাই খুব প্রশংসাও করে আমারও খুব ভালো লাগে